আমি একজন বাঙালি তবে বাঙালি খাবার দাবারের পাশাপাশি দক্ষিণ ভারতীয় খাবার আমার এবং আমার পরিবারের সবার খুবই পছন্দের সেই জায়গা থেকে আমি প্রায়শই বাড়িতে ইডলি বানিয়ে থাকি যা দক্ষিণ ভারতীয় একটি অন্যতম খাবার এই ইডলির সঙ্গে সঙ্গে আমি সাধারণত একটি ডাল জাতীয় সাম্বার তার সঙ্গে বাদাম তেঁতুল এবং পোস্তযুক্ত একটি চাটনিও পরিবেশন করে থাকি যা খেতে অতি সুস্বাদু